আমরা জানি ভারত হলো বৈচিত্র্যময় দেশ এবং এখানে বিভিন্ন ধর্মের মানুষ বস বাস করে যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন ইত্যাদি বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন রকম নিয়মকানুন পালন করে হিন্দুধর্মে নানারকম ঠাকুরের মূর্তি তৈরি করে পূজা করা হয় এবং ইতিহাসে রামায়ণ মহাভারত লেখা আছে যা মানুষের মধ্যে প্রভাব ফেলে ঠিক তেমন মুসলিম ধর্মের কোরান পড়ে অনেক কিছু শেখা যায় আর খ্রিস্টান ধর্মে বাইবেল পড়ে অনেক পুরনো যুগের যিশু খ্রিস্টের সম্পর্কে জ্ঞানলাভ করা যায় আমি এগুলি পড়তে পছন্দ করি যেহেতু প্রত্যেক ধর্মের মানুষই ভারতীয় নাগরিক তাই ধর্মের মধ্যে পার্থক্য থাকলেও আমি মনে করি মানুষ হিসেবে সবাই সবাইকে সম্মান এবং ভালোবাসা উচিত ধর্ম নিয়ে যে দ্বন্দ্ব চলে সেটা বন্ধ করলেই অনেক সমস্যার সমাধান হবে প্রত্যেক মানুষের ধর্মের বিরোধ না করে অন্যায়ের বিরোধ করা উচিত